আমাদের আশেপাশে অনেকগুলো বাড়ি আছে যেখানে পর্যটকদের জন্য হোমস্টের ব্যবস্থা আছে এখানে খুবই হোমস্টে বা থাক আছে কারণ এখানে সবাই ঘুরতে আসে এখানে বিষ্ণুপুরে অনেক ঘোরার জায়গাও আছে যেমন হচ্ছে শুশুনিয়া পাহাড় আছে এদিকে আবার আছে বিষ্ণুপুরে অনেক মন্দির আছে আবার এছাড়াও জয় জয়পুরের জঙ্গল আছে এই জঙ্গলে অনেকে ঘুরতে আসে এছাড়া হোমেস্টের জন্য ছোটো ছোটো অনেক জায়গা আছে যেখানে মানুষ থাকে এবং খাওয়ার ব্যবস্থাও আছে আপনি যদি মনে করেন রান্না করে খাবেন সেটাও করতে পারেন কারণ এখানে রান্নার ব্যবস্থাও আছে সব কিছু কিনতে পাওয়া যায় সব কিছু আপনার মনের মতোন পাবেন কম টাকায় থাকতেও পারবেন এবং রান্না করেও খেতে পারবেন ঘোরার জায়গা বললে জঙ্গল আর জঙ্গল কতো সুন্দর পরিবেশ এখন তো খুব সুন্দর পর্যটকদের জন্য কতো জায়গা করে দিয়েছে হোমেস্টে করেছে হোটেলও আছে এছাড়াও অনেক জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছে মানুষ যেখানে ভালো লাগবে সেখানে থাকতে পারবে কম টাকায় থাকতে পারে এবার কম টাকায় খেতেও পারবে কারণ বাঁকুড়াতে থাকা খাওয়ার ব্যবস্থাটা খুব সুন্দর যে কারণে সবাই ঘুরতে আসে জঙ্গলের মাঝে কতো সুন্দর মানুষ হারিয়ে যায় তাদের ওই ঘোরা ছবি তোলা এবং মানুষের সাথে কথা বলা মানুষও ভালোওবাসে বাইরের থেকে যারা আসে খুবই ভালো এবং ভালোভাবে তারা থাকা খাওয়া করে এবং কম টাকায় থাকতেও পারে যেতেও পারে আর এদের থাকা খাওয়া গাইডের ব্যবস্থাও আছে আপনি যদি মনে করেন গাইড নিয়ে ঘুরবেন সেটাও পাবেন কারণ এখানে গাইড হলে অনেক ভালো হয় আপনার সব জায়গা ঘুরে দেখাতে পারবে সুবিধা হবে আপনাদে